হ্যাঁ স্বর্গীয় ঘটনা বা কিছু জাগতিক ঘটনা দেখেছি যেরম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ তো আমরা দেখেই থাকি এছাড়াও একসময় তারা খসা আমি নিজে দেখেছি ধুমকেতু দেখা হয়ে ওঠেনি গ্রহণ প্রায়ই দেখে থাকি আমরা এ সম্পর্কে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল আমাকে তারা খসা ব্যাপারটা এবং এছাড়াও সূর্যগ্রহণেও আমি যেহেতু একবার খুব ভালোভাবে সূর্যগ্রহণ দেখেছিলাম তো সেই সূর্যগ্রহণের সময়টা আমাকে খুব মুগ্ধ করেছিল